বাগানে যে সব ফুল আমি লাগাই যে সব ফুল ফোটে সেই সব ফুল আমি বিভিন্ন ঠাকুরের পুজোর কাজে লাগাই ফুলের মালা গেঁথে বিভিন্ন ঠাকুরের ছবিতে মালা দিই আমার গ্রামের আশেপাশের লোকেরাও আমার বাগান থেকে ফুল নিতে আসে যখন তারা ফুল নিয়ে যায় আমার মন খুশিতে ভরে ওঠে যে আমি ফুলগাছটা লাগিয়েছিলাম বলেই আজ আমার কাছে বিভিন্ন লোক ফুল চাইতে আসছে আমার মন খুশিতে খুব ভরে যায় আর বিভিন্ন ধরনের ফল গাছও আমি লাগিয়েছি যেমন পেয়ারা লিচু তারপর কাগজি লেবু হ্যাঁ যখন পেয়ারা গাছে অনেক বেশি পেয়ারা হয় সেই সব পেয়ারা বাড়ির তো বাড়িতে তো খাওয়া হয়ই আত্মীয় স্বজনদেরও প্রচুর দেওয়া হয় হ্যাঁ বাড়ির আমার বাড়ির বাইরে গ্রামের যারা আশেপাশের লোক আছেন সব সময়ই তারা আসেন হ্যাঁ পেয়ারা চাইতে বা পেয়ারা বাচ্চারাও আসে অনেক বাচ্চারা আসে তাদের বলি তাদেরকেও আমি পেয়ারা দিই তারাও পেয়ারা নিয়ে যায় হ্যাঁ এমনকি গ্রামের যারা আছেন তাদের আত্মীয় স্বজনদের বাড়িতেও অনেক সময়ে পেয়ারা দিয়ে দিই তার গ্রামের আত্মীয়স্বজনদের পেয়ারা পাঠাই হ্যাঁ এমন কাগজি লেবু যখন হয় প্রচুর কাগজি লেবু ফলে কাগজি লেবুও কিন্তু আমি বাড়িতে বাজারে কোনো কিছু বিক্রি করি না সব বাড়ির কাছে বা গ্রামের আশপাশের লোকদের আমার গ্রামে যারা রয়েছেন পাশাপাশি প্রতিবেশী তাদের সব বিলিয়ে দিই আমাকে দিতে খুব ভালো লাগে যখন ওনাদেরকে আমি দিই যে আমার গাছের সবজি আমার নিজের হাতের লাগানো ফল তাদেরকে দিচ্ছি আমার মন খুশিতে ভরে ওঠে আমি এইভাবে তাদের দিয়ে থাকি আর সেই কারণেই আমি ফুল ফল দুটোই যখন আমি এগুলোও দিতে পারছি বা পারি তখন আমার মন খুশিতে খুব ভরে ওঠে